হ্যাঁ বলছি হ্যাঁ বলছি কি বো বড়দি বলো অবশ্যই আমিও এটাই ভাবছিলাম প্রথমে পতাকা উত্তোলন করবো এবাং বক্তব্য তারপর শিশুদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই ফুলের মালা দিয়ে ফুল দিয়ে সাজানো হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

শ্রেয়া দি শোনো ওখানে নেতাজি ভগত সিংয়ের ফটোটা রাখা হবে কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ